হ্যাঁ হ্যালো কে বলছেন হুম হুম আচ্ছা বলছি আমি তো অনেক পেশেন্ট দেখি তো আপনার সমস্যাটা কী ছিলো একটু যদি বলতেন তাহলে আমি বলতে পারতাম ও আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে হ্যাঁ হ্যাঁ তো এখন আপনি কী রকম আছেন ওষুধ খেয়ে ও আচ্ছা মানে ব্লাড পড়াটা কি আপনার কমেছে আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি তো আমি আপনাকে বলেছিলাম তো হালকা খাবার খেতে আপনি কি সেটা মা মেন মানছেন আচ্ছা বলছি এক কাজ করুন আপনি এখন কিছু করার নেই আপনার প্রব্লেম মানে সমস্যাটা যে এখন অনেকটাই গুরুতর হয়ে গেছে তো কিচ্ছু করার নেই আপনাকে অন্তত এক মাস মেনে আপনাকে চলতেই হবে আপনি আলাদা অন্তত নিজের জন্যে রান্না করুন অন্তত এক মাস একটু ভালোভাবে চলুন দেখবেন আপনি অনেকটা রিকভারি করে যাবেন দেখুন অপারেশান করাটা মানে কোনো সমাধান নয় আমি যতো দূর আপনার ব্যাপারটা দেখেছি যে আপনার কিন্তু খুবই সমস্যাদায়ক অবস্থা হয়েছে তো যদি এরকম প্রবলেম হয় তাহলে এম আর আই হসপিটালে আপনাকে আসতেই হবে আর আপনাকে এর জন্যে মানে অপারেশান করাতেই হবে সেটা কি আপনি চান বলুন তাহলে এক কাজ করুন আমি যেভাবে বলছি সেভাবেই আপনি মেনে চলুন আপনি রোজ খাওয়ার মধ্যে পেঁপেটা রাখুন পেঁপে সিদ্ধ হোক বা কিছু পেঁপেটা রাখুন হালকা খাবার খান মাছের ঝোল পাত মানে জ্যান্ত মাছের ঝোল হালকা করে কো মানে মশলা একদমই বেশি দেবেন না তেলটা মানে যতোটা না দিলে না হয় সেইটুকু খান আর বাইরের খাওয়াটা এক মাসের জন্য আপনি বন্ধই রাখুন আর আপনি কলাটা খান কলা যেহেতু শরীর মানে আমাদের পটিটাকে নরম করে তো কিছু করার নেই আপনাকে ক খেতেই হবে তো আপনি যেহেতু এখনো ব্লাড বেরোচ্ছে বলছেন তো তার জন্যে কলাটা খান আপেল শরীর কষিয়ে দেয় তো আপেল প্রচণ্ড হিট তো তাই আপেলটা খাবেন না আপেলটা না খেয়ে অন্য খাবার খান মানে অন্য ফল খান যেইগুলো আপনার শরীর কষিয়ে দেবে সেসব জিনিস খাবেন না আর ইসবগুলের ভুষি জানেন তো আপনি

হুম হুম আচ্ছা আচ্ছা দেখুন প্রত্যেক দিন খেলে তো আবার ঠান্ডা লেগে যাওয়ার একটা ব্যাপার আছে আপনি এক দিন ছাড়া ছাড়া খান আর হালকা খাবার খান আর আমি যেই ওষুধগুলো লিখে দিয়েছি সেই ওষুধগুলো নিয়মিত খান আর হালকা খাবারটাই আপনার জন্য সব থেকে মানে জরুরি ওষুধ আমি যদি আপনাকে ওষুধও দিই দেখুন আপনি যদি ভেতর থেকে ওষুধ খেলেও বাইরে থেকে আপনি আরো বা মানে রিচ খাবার খাচ্ছেন তাহলে তো এতে কোনো সমস্যা মিটবে না তো তার জন্যে আপনাকে হালকা খাবার খেতেই হবে এক মাস খান দেখবেন সুস্থ হয়ে যাবে আর যেই ওষুধটা লাগানোর জন্যে দিয়েছি সেটা লাগান আর ওষুধটা খান দেখবেন ঠিক হয়ে যাবে আমি আশা করি আপনার আর সমস্যা হবে না আর যদি আর দু দু তিন সপ্তাহর মধ্যে আপনি দেখুন যে যদি ব্লাড পড়াটা যদি না কমে তাহলে একবার এম আর আই হসপিটালে এসে আবার দ্যা দেখিয়ে যান কারণ আমি এর মধ্যে আমার চেম্বারে আর বসবো না আমি এম আর আই হসপিটালে ওখানেই বসবো তো আপনি দু তিন সপ্তাহ পর এসে আমার সঙ্গে দেখা করে যাবেন ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে হুম হুম হুম আচ্ছা ঠিক আছে হ্যাঁ ওটা দু দু তিন সপ্তা আপনি কান্টিনিউ করুন না একটা সপ্তাহ তো হয়েছে মাত্র আর দু তিন সপ্তাহ করুন যদি একই সমস্যা থাকে তাহলে আমি ওষুধ চেঞ্জ করে দোবো আর যে যদি আরো ক্রিটিকাল বা অন্য ধরনের কোনো সমস্যা আমি দেখতে পাই আশা করি যা ওষুধ দিয়েছি আপনার কমে যাওয়ার কথা যদি না হয় তালে আমি অন্য ওষুধ চেঞ্জ করবো আর না আরো কিছু মানে টেস্ট ফেস্ট করানোর জন্যই আপনাকে দেখতে হবে ঠিক আছে আপনি এটা আপাতত খান ঠিক আছে আমি যেরকম বললাম সেরকম মেনে আপনি চলুন দেখবেন অপারেশানের দিকে আপনার যেতে হবে না

আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি আপনাকে সেটা জানিয়ে দেবো আপনি আমাকে ফোন করবেন আর নিয়মিত ওষুধটা খান ঠিক আছে ঠিক হুম হুম ধন্যবাদ হ্যাঁ হুম হুম হুম হুম ঠিক আছে